পুরুলিয়া একটি কৃষিভিত্তিক জেলা এই জেলার বসবাসের প্রায় নব্বুই শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশ নির্ভরশীল এখানে সরকারি চাকরিজীবি মানুষও আছে তবে সেটা অনেক কম এখানকার মানুষ প্রধানত একটি বৎসরে তিনবার চাষ করে থাকে খারিফ রবি এবং পাক খারিফ পাক খারিফটা বৈশাখ জ্যৈষ্ঠ বৈশাখ জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে চাষবাস হয়ে থাকে যেহেতু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বৃষ্টির পরিমাণ কম তাই এই সময় পাক খারিফে এসে কৃষকদের সেইরকম কোনও সেইরকম প্রতিফলন দেখা যায় না তবে এখানে মোটামুটি খারিফ খারিফ সিজনে বেশি চাষবাস হয়ে থাকে আর রবি সিজনে এখানে ডাল জাতীয় শস্য করে থাকে তাছাড়াও এখানকার এখানকার মানুষেরা চাষবাস ছাড়াও বিভিন্নর ধরনের কুটির শিল্পে নিয়োজিত রয়েছে যেমন কুটির শিল্পগুলি হল লাক্ষা শিল্প বা মা মাটির জিনিস তৈরির শিল্প বা বাঁশ বেতের জিনিস তৈরির শিল্প ছৌ শিল্প ইত্যাদি এখানকার উল্লেখযোগ্য কুটির শিল্প তাছাড়াও এখানকার মানুস স্ব কর্মসংস্থানের জন্য নিজেরাই নিজের বাড়িতে বিড়ি শিল্প বিড়ি শিল্পের কাজ করে এখানকার মহিলা তার মহিলারা তো করেও সাথে সাথে এখানকার পুরুষ মানুষেরাও বিড়ির উপর নির্ভরশীল তাছাড়াও এই জেলার ছৌ শিল্প যেটা শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বের মধ্যে একটি অন্যতম শিল্প এখানকার মানুষ সরকারি চাকরিকে প প পছন্দ করে কিন্তু যদি সরকার চাকরি না হয় তাহলে মা মানুষ বেসরকারি তাছাড়া বেসরকারি যদি না পেয়ে থাকে তাহলে তারা সম্পূর্ণভাবে কৃষির উপর নির্ভর করে এই জেলায় বেকারত্বের পরিমাণ অনেক বেশি প্রায় সত্তর শতাংশ বেকার এ এখানকে এখানকার মানুষের প্রায় সত্তর শতাংশ মানুষ বেকার এই এই যে এই জেলাতে মা সত্তর শতাংশ যেহেতু বেকার সেই জন্য এখানকার মানুষ বেশিরভাগেই চাষবাসের উপর নির্ভরশীল তাছাড়াও এখানকার মানুষ এখানকার মানুষ এখানে বনভূমির পরিমাণ অনেকটাই বেশি এরা বনভূমিকে কেন্দ্র করে মানুষ জীবিকা নির্বাহ করে যেমন ব বনভূমি থেকে যে সমস্ত পা পাতা বা ফুল ফল ইত্যাদি তৈরি হয় সেখান থেকে এরা অনেক সেইগুলো সংগ্রহ করে সেগুলো বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে তাছাড়াও এখানকার মানুষ বনভূমিতে যে পাতা উৎপন্ন হয় সেইগুলো থেকে গৃহপালিত পশুকে পালন করে সেই সমস্ত গৃহপালিত প পশু বিক্রি করে তাদের জীবিকা পেশা হিসাবে সেগুলোকে ব্যবহার করেছে তাছাড়াও এখানকার জঙ্গলের কেন্দু পাতা একটি উল্লেখযোগ্য শিল্প এই কেন্দুপাতা থেকেই বিড়ি তৈরি হয় এখানকে এএই সমস্ত কর্মসংস্থানগুলির ক্ষেত্রে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই যথেষ্ট য উভয়ই যথেষ্ট সাহায্য করে যেমন এখানকার মানুষের চি চাষবাসের ফলে উৎপাদিত শস্য যদি বৃষ্টি বা অন্যান্য প্রাকৃতিক কারণে নষ্ট হয়ে যায় তাহলে সেই সমস্ত শস্যের ভর্তুকি কৃষকরা পেয়ে থাকে তাছাড়াও একটা তাছাড়াও চাষবাসের জন্য এখানকার যারা যে সমস্ত মানুষ ভূমিযুক্ত মানুষ তারা কিন্তু বৎসরে একটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার থেকে একটা বিশেষ সাম্মানিক পেয়ে থাকে এখানকার ছৌ শিল্পে ছৌ শিল্পীর সাথে নিয়োজিত শিল্পীরা প্রত্যেক মাসে একটি করে তাদের ভাতা পেয়ে থাকে যেটা ছৌ ভাতা বলে এ এক্ষেত্রে এই ছৌ ভাতার ফলে তারা অনেকটাই সা অনেকটাই স্বনির্ভরশীল স্বনির্ভরশীল হয়ে হয়ে এসেছে এছাড়াও এখানকার মানুষের যে যে ট্যাক যে খাজনা দিতে হয় জমিকে সেটা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে